হ্যালো অশোক টেলিকম আমি তুফান বলছি এই আগের বারে আপনার ফোন দোকান থেকে একটা ফোন কিনেছিলাম না স্যামসাংয়ের ঝাড়গ্রাম থেকে যে আমার বোনের জন্য একটা ফোন নিতে চাই কুড়ি হাজারের মধ্যে কি কি সেট পাওয়া যাবে এখন আমি আজকে বিকালের দিকে যাবো তো যে ওপ্পো বললে সেটা ক্যামেরা কোয়ালিটি কেমন আর স্যামসাংয়ের ও আর মোটো জি সিক্সটিন আছে ওটার কেমন রেট আচ্ছা মানে এখন ওপ্পো ভিভো এইসবই আছে আর কোনোটায় ও ও তো কোন ঠিক আছে কোন ফোনটা ভালো হবে

আর ফোনের বিকাল চারটার দিকে যাবো আর ফোনের কিছু ছাড় দেবেন না নতুন দোকান ঠিক আছে তাহলে আমি আজকে বিকালের দিকে যাবো ওপ্পোর সেটটা দেখি কেমন আছে বোনকে জিজ্ঞেস করি কি বলে তারপরে আমি ওকে নিয়ে কয়ে যাবো দেখবে আগের বারে হ্যাঁ ঠিক আছে